আমি আজ চারই মার্চ দু হাজার চব্বিশ তারিখে বিকেল চারটে বেজে পাঁচ মিনিটে একটি গাড়ি বুক করেছিলাম আপনাদের কম্পানি থেকে সেটি চারটে তিরিশ নাগাদ আমার কাছে এসে যাওয়ার কথা কিন্তু এখন বাজে ছটা কিন্তু এখনও পর্যন্ত আমার কাছে গাড়িটি এসে পৌঁছোয়নি আমি প্রায় দেড় ঘন্টা গাড়িটির জন্য অপেক্ষা করছি যার জন্য আমাকে আমার কাজে যেতে অনেকটা সমস্যা হচ্ছে আপনাদের আসতে এতটা দেরি হচ্ছে কেন সেটা আমাকে জানান